হ্যালো হ্যাঁ বল মোটামুটি ভালো আছি তুই কেমন পরীক্ষার প্রস্তুতি বলতে সমস্ত পেপারগুলোর জন্যে আমি ভাবছি কম্পিটিটিভ এক্সামের যে বইগুলো রয়েছে না ওই বই নিলে বেটার হয় হ্যাঁ ওগুলো হলে তো খুব ভালোই হয় আর ইয়ে এছাড়া আমিও ভাবছি যে দুজনে যদি এক জায়গায় এই যে ম্যাথের ব্যাপারগুলো রয়েছে বা সায়েন্স গ্রুপে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি দুজনে এক জায়গায় প্র্যাক্টিস করা হয় খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ না ওইগুলো ইয়েতে অর্ডার দিতে হবে আর এখনও পর্যন্ত দেওয়া হয়ে ওঠেনি আমি ভাবছি যে হ্যাঁ বল হ্যাঁ দে তাহলে তাহলে সুবিধেই হবে তাহলে দুজনে মিলে তাহলে অর্ধেক অর্ধেক করে দিয়ে বইগুলো নিয়ে নেওয়া হবে অল্টারনেটিভ করে পড়া হবে হ্যাঁ ওতে কোনো অসুবিধে নেই যেখানে হোক প্র্যাকটিসটাই তো মেন জিনিস আর যেহেতু এক্সামের বেশি দেরিও নেই সেই হিসেবে যা করার মোটামুটি তাড়াতাড়িই করতে হবে

ও আমাদের সঙ্গে যারা পড়েছিল সেই রকম না সেই রকম কোনো এখনও পর্যন্ত আর যোগাযোগ রাখেনি আসলে ও অনেক দিন হয়েছে তো হ্যাঁ ঠিক আছে